আমার সম্প্রদায়ের গ্রামীণ বাসিন্দাদের জন্য পরিবহন এবং ভ্রমণের জন্য প্রথমত টাউন সার্ভিস বাস বাড়াতে হবে কারণ বাসে করে বিভিন্ন মানুষের বিভিন্ন নিজের নিজের কাজে যায় কেউ কারও অফিসে যায় কেউ ঘুরতে যায় কেউ বা স্কুলে বা কোথাও যায় তারপর আমাদের টোটো বাড়াতে হবে কারণ টোটো খুব কম টাকায় দশ টাকায় অনেক জায়গাতে নিয়ে যেতে সাহায্য করে এবং সেই টোটোরা নিজেদেরও একটা মানে রোজগার কাজ করে সেরকম ভাবে টোটোও বাড়ানো উচিত কারণ কি টোটো থাকলে নানা মানুষ নানা তাড়াতাড়ি নিজের নিজের জায়গায় যেতে পারে এবং আমাদের মানে রিশকা যেটা বলা হয় সেটাও মানে বাড়ানো উচিত কারণ রিশকা করে মানুষে অনেক জায়গায় যায় মানুষ বিভিন্ন জায়গায় বাজার হাট করা ইত্যাদি জিনিস বয়ে নিয়ে আসা অনেক কিছু হয় আর আমাদের ট্রেন এটাও করা উচিত বাড়ানো উচিত কারণ ট্রেন বাড়ালে অনেক কিছু মানে সুবিধা হয় মানুষ দূরে কোথাও দূরে দূরে জায়গাতে যেতে পারে মানুষ তার মানে কেও দরকারে যাও কেউ কাজে যায় বা কেউ ঘুরতে যায় ট্রেনে করে তো এরকমভাবে ট্রেনও বাড়ানো উচিত কারণ কি ট্রেনেও অনেক মানুষ যাতায়াত করে আবার ট্রেনে মানুষ অনেক মানে কম খরচাতে যাতায়াত করতে পারে তাই ট্রেনটাও বাড়ানো উচিত এই এই মানে এইরকমই ভাবে আমাদের চায় যে টোটো বাস ট্রেন যাই হোক ইত্যাদি সব বেড়ে উঠুক আমাদের এই গ্রামীণ শহরের বাসিন্দাদের যাতে অনেক উপযোগিতা হয় সহযোগিতা হয় তাই এইগুলো যেন হোক